আমরা যখন ছোটো ছিলাম তখন তো এইসব বড়ো ফোন ছিল না ছোটো থেকে বড়ো যখন আস্তে আস্তে হলাম তখনও তো ছোট্টো তো শিউর ছিলো ওই নিয়েই আমরা শুধু ফোনে কথা টথা বলতাম কিন্তু এখন আমার বড়ো ফোন চালানোর খুব ইচ্ছা হয় আমার অনেক বয়স হয়েছে তা কি হয়েছে আমার তো শখই আছে এই জন্য আমি আমার ছেলেকে বললাম যে বাবা আমার একটা ফোন কিনে দাও না বড়ো ফোন আমি এইসব নতুন নতুন জায়গায় ঘুরতে যাই ভালো ভালো জিনিস দেখি নিজে একটু ফটো তুলতে পারি অন্য কিছু ফটো তুলতে পারি বিভিন্ন জিনিসপত্র আমার খুব ইচ্ছা হয় ফটো তোলা ছবি দেখার এই জন্য আমার ছেলে আমার একটা বড়ো ফোন কিনে দিয়েছে সেই ফোন নিয়েই আমি ভিডিও দেখি অনেক ছবি তুলি নিজের ছবি তুলি খুব ভালো লাগে বড়ো ফোন চালিয়ে খুবই ভালো লাগতো আগে তো এইসব ছিল না এই জন্য আমরা বুঝি না